শিক্ষার্থীরা উচ্চ শিক্ষা বা কলেজের জন্য বাইরেই এখন প্রায় সবাই যাচ্ছে কারণ নিজেদের এলাকায় বা পশ্চিমবঙ্গের মধ্যে এমন অনেক শিক্ষা কেন্দ্র আছে যেগুলো এখনো সেরকম উন্নত হয়নি তো সেই জন্য বাইরে যাচ্ছে যেমন নার্সিংয়ের জন্য হ্যাঁ পশ্চিমবঙ্গে আছে নার্সিংয়ের জন্য জিএনএম কিন্তু সেই জি এন এমের সরকারি টাকা অনেক নেয় বলে বেসরকারিতে সবাই ব্যাঙ্গালোরেতে যেয়ে ভর্তি হচ্ছে আমার বাবা আমাকে চেয়েছিলো সেইখানে ভর্তি করবে কিন্তু আমি নিজে যেতে চাইনি কারণ হচ্ছে আমি সেই জায়গাটা হারিয়েছি কারণ হচ্ছে আমার আর্থিক অবস্থা সেরকম ভালো ছিলো না তো এছাড়াও নানা ক্ষেত্রে নানা বিষয় নিয়ে যে কোনো জায়গাতেই পড়াশোনা যদি করা হয় না কেন সব জায়গাতেই যেতে হচ্ছে বাইরের দিকে আমাদের পাশের বাড়িতে একটা কাকিমা মেয়ে তো যখন হচ্ছে নার্সিংয়ে পাঠানোর প্রায় দু থেকে তিন লাখ টাকা তার পেছনে যখন খরচা করা হয় মেয়েটা কি শিখছে না শিখছে সেটার থেকেও বড়ো কথা টাকা দিয়ে এখন সরকারি বেসরকারি সংস্থাগুলিতে দিয়ে দেওয়া হয় সার্টিফিকেট দিয়ে দেওয়া হয় তো সেই জন্য উচ্চ শিক্ষা বা কলেজের জন্য এখানে সবাই বাইরেই পড়াশুনা করতে হচ্ছে সরকারি এখানে থেকে গ্রামে থেকেও তো পড়াশোনা সেরকমভাবে উন্নত এখনো হয়নি তো সেই জন্যে বাইরে বাইরে নানা রকমের কোর্স চালু আছে আমাদের নিজেদের গ্রামে এখনো সেরকম কোর্স চালু হয়নি